এখানে কি আপনি কি ধান বিক্রি করেন আমার আর কি পাটনা ধান লাগতো একশো বস্তা তা আপনার এখানে গাড়ি ফারি কবে ঢুকছে একটু বলতে পারবেন আচ্ছা আর আপনাদের ওখানে ধান ভালো কোয়ালিটির তো ভালো মানের তো আপনার ওইখানে আর কী কী রকমের ধান রাখেন আমন ধান রাখেন আপনি আচ্ছা তা আমন ধান একটু বলতে পারবেন আমন ধানের বস্তা কত পড়বে আচ্ছা সাড়ে তিন ওটা লাগতো ওরকম দশ বস্তা মতো লাগতো আমার হ্যাঁ আমি আপনাকে ওজনটা আমি কিছু পাঠিয়ে দিচ্ছি আর বাকি পেমেন্ট ওখানে গিয়ে একবারে ইয়ে করবো ক্লিয়ার করবো হুম আমি যাচ্ছি আর দু দিনের দু দিন আমার একটু কাজ আছে যেহেতু এখানে আমি একটু দু দিন পরে যাবো আর কি আচ্ছা ঠিক আছে হুম আ আপনি হ্যাঁ পাঠিয়ে দেবো আপনি আপনার ওই ফোনপে স্ক্যানারটা দিন আমি পাঠিয়ে দিচ্ছি আপনার নম্বর আর আমার এখন একটা ইম্পর্ট্যান্ট কল আসছে আমি এই একটু পরে কথা বলছি